ধন্যবাদ দাদা আপনাকে এত রাতে আমাকে প্রায় সাড়ে বারোটা মতন বাজে আপনি আমাকে গাড়ি করে এতটা রাস্তা ছেড়ে দিলেন অনেক সুরক্ষিতভাবে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আজকালকার তো বুঝতেই পারছেন যে রাস্তাঘাটের পরিস্থিতি কেরকম তো সেই জন্য আপনাকে ধন্যবাদটা দাওয়া দাওয়াটা খুবই জরুরি আপনি এরম সেফভাবে আমাকে বাইকে করে পৌঁছে দিয়ে গেলেন তো এতে অনেক উপকার হলো আমার তো সেই জন্য ছোট্ট একটি ধন্যবাদ আপনাকে জানালাম হ্যাঁ হ্যাঁ অসুবিধা হলে অবশ্যই আপনাকে বলতাম ঠিক আছে আচ্ছা আসছি দাদা থ্যাঙ্ক ইউ